ডেঙ্গু জ্বর এবং ম্যালেরিয়ার মতো মশাবাহিত অসুস্থতা বোধ প্রতিরোধ করার জন্য কোনো অনুশীলনগুলি অনুসরণ করা হয় তা হলো চারিপাশে যেন নোংরা জল জমে না থাকে নর্দমায় কোনো ময়লা আবর্জনা ফেলবে না চারিদিকে জঙ্গল পরিষ্কার করে রাখবেন বাড়ি ঘর দুয়ার সুন্দর পরিষ্কার করে রাখবেন ফিনাইল দিয়ে পরিষ্কার রাখবেন জল যেন জল অপচয় হবেন করবেন না ডেঙ্গু হলে পরে ভালো করে ডাক্তার দেখাবেন হসপিটালে ভর্তি করবেন ভালো খাবার ফল মূল ভালো খাবার খেতে হবে হাত পা সবসময় হাত মুখ ভালো করে ধুয়ে নিতে হবে সাবান দিয়ে চারিদিকে ব্লিচিং পাউডার ফিনাইল দিয়ে পরিষ্কার রাখতে হবে রাতে মশারি টাঙিয়ে শুতে হবে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎ জ্বর বা ডেঙ্গু হলে ভালো ডাক্তারখানায় গিয়ে ডাক্তারের চিকিৎসা করতে হবে তারপর ভালো ভালো ভালো মানে নিজেকে সুস্থ রাখার জন্য জল ভালো করে খেতে হবে ফল জল নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে তার জন্য আপনাকে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্নতা রেখে সব করতে হবে